ভারতীয় শিক্ষা ব্যবস্থা এখন খুব উন্নত আগে শুধু বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হতো কিন্তু যুগের সাথে সাথে এখন মানুষ বাংলা হিন্দি ইংরেজি সংস্কৃত সব ভাষাই বুঝতে শিখেছে আস্তে আস্তে সব ভাষার প্রচলন হয়েছে যাতে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পড়াশুনো করতে পারে এবং সব ভাষা সব জায়গায় সমানভাবে বলতে পারে আগে মানুষ শুধু বাংলা ভাষাতে কথা বলতো এখনকার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে এবং তাদের বিভিন্ন ভাষায় কথা বলতে পারে বাংলা ভাষার সাথে সাথে এখন ইংলিশ মিডিয়ামে গিয়ে মানুষ ইংলিশ পড়তে পারছে সংস্কৃত পড়তে পারছে ইংরেজি গ্রামার বাংলা ব্যাকরণ সব কিছু শিখতে পারছে যদিও বাংলা আমাদের মাতৃভাষা তবুও বাংলা ভাষার সাথে সাথে আমাদের হিন্দি ভাষা বাংলা সংস্কৃত ভাষা ইংরেজি ভাষা হিন্দি সব মানুষ আস্তে আস্তে শিখতে পেরেছে মানুষ বাইরে গিয়েও পড়াশোনা করতে পারছে এক জায়গা থেকে অন্য জায়গা নিজেদের ভাষা ব্যবহার করে তারা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারছে এবং ভাষাটাও অনেক উন্নত হয়েছে এর ফলে আমাদের দেশের ছাত্র ছাত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারছে এবং প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং তারা সফলও হচ্ছে এর ফলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুব উন্নত বলে আমি মনে করি